আমি পুরুলিয়াতেই ছোটো থেকে বড়ো হয়েছি এই পুরুলিয়া আমার খুব ভালো লাগে পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য অন্যান্য জেলার থেকে অনেক ভালো আমাদের এখানে সকালে পুকুরে আমরা যাই অনেকেই যায় পুকুরে চান করে পুকুরে মাছ ধরে পুকুরের থেকে কিছু সবজিও আদান প্রদান হয় এইরকমভাবেই তাছাড়া এখানের সন্ধ্যা হলে পরে এখানকার আবহাওয়া অন্যরকমের আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারেন ফাঁকা মাঠে শুয়ে থাকতে পারেন খেলাধূলা করতে পারেন সব কিছুই করতে পারেন খুবই আনন্দের জায়গা